ধ্যান এবং প্রাণায়াম ব্যায়াম যোগাযোগ এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যোগাযোগ ব্যায়ামগুলি মনোবৈজ্ঞানিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রভাবশালী হতে পারে ধ্যান একটি বৈদিক পদ্ধতি যা মানসিক স্থিতিশীলতা মন শান্তি এবং মনোযোগের উন্নতির ওপর কেন্দ্রিত ধ্যানের মাধ্যমে মন একটি অবস্তায় আনন্দ স্থিতিশীলতা এবং একটি মেধাবৃত্তি অর্জন করতে পারে ধ্যান করা শারীরিক এবং মানসিক তন্দ্রা আতকোত আত্মকতা নিরসন করতে পারে যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে ধ্যান করার মাধ্যমে মানুষ নিজের মনের মধ্যে বাহিরের জগতের চিন্তা ও চিন্তামুক্ত হতে পারে যা স্বাস্থ্যকর জীবনের উন্নতি করতে সাহায্য করে প্রাণায়াম অনুশীলনী শ্বাসের নিয়ন্ত্রণ ও পরিচালনা করার একটি প্রাকৃতিক পদ্ধতি এটি বিভিন্ন শ্বাসক্রিয়ার মাধ্যমে প্রাণের পরিবর্তন ও সংস্কার করে প্রাণায়ামের মাধ্যমে প্রাণের প্রবাহ ও শ্বাসের পরিবর্তন নিয়ন্তণ করা যায় যা মন ও শারীরিক স্বাস্থ্যকে সুস্থতার দিকে উন্নত করতে সাহায্য করে প্রাণায়ামের মাধ্যমে দমনের দ্বারা মানসিক তন্দ্রা ও চিন্তা কেন্দ্রিত করা হয় যা স্বাস্থ্যের ক্ষেত্রে সুপ্রভাত হতে পারে এই যোগাযোগ ব্যায়ামগুলির মাধ্যমে মনোযোগ বৃদ্ধি মানসিক শান্তি চিন্তা ও মানসিক তন্দ্রা আত্মকতা নিরসন মন ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি সম্পূর্ণ স্বাস্থ্যকে সমর্থন করতে পারে